খেলা মানুষের শরীরকে উন্নত করে তাদের হাড় মজবুত করে বিভিন্ন প্রচুর শরীরকে মজবুত করে তাদের হাড় মজবুত করে হাত পা সুগঠিত করে এবং তাদের খেলা শরীরের শারীরিক সুস্থতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতাও বৃদ্ধি করে যেমন খেললে মনঃসংযোগ বাড়ে মনঃসংযোগ যে কোন জিনিসের জন্য খুবই জরুরি খেলা মনঃসংযোগ বৃদ্ধির জন্য একটি খুবই জরুরি এছাড়াও খেললে শরীর ও মনের বিভিন্ন দিক ছাড়া আরও বিভিন্ন দিকই গঠিত হয়